হ্যাঁ দাদা কী খবর আমি ক্রান্তি প্রেস থেকে বলছি কী খবর অনেকদিন তো কোনও খবর টবর নেই কিছু খবর টবর দিচ্ছ না ছাপানোর জন্য কিছু দাও গুরুত্বপূর্ণ খবর আপনার এলাকার আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি বেশ ভালোই আছি আপনি কেমন আছেন হুম বহু দিন কোনও খবর নেই আপনার কোনও খবর দিচ্ছেন না

আচ্ছা কেমন খবর সেটা কিরকমভাবে আছে

আচ্ছা ইস্কুলগুলোয় কি আচ্ছা ইস্কুলগুলোয় কি ঠিকঠাক করে শিক্ষকরা আছে তো আচ্ছা আপনি যে মিড ডে মিলের কথাটা বললেন তো মিড ডে মিলের কি আপনি কি খবর নিয়েছেন যে টাকাটা ঠিকঠাক আসছে কিনা অনেক সময় টাকাটাও না আসার ফলে ওরকম সমস্যা হয় অনেক সময় মিড ডে মিলের তো সেটা কি ঠিকঠাক আসছে

আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা খবর হতে পারে তো এটার বিষয়ে আরও একটু ভালো বিস্তারিত খবর নিয়ে তুমি আমাকে জানাও আমি ডেস্কে পাঠিয়ে দিচ্ছি দেখি এটা ছাপানো ছাপানো যেতেই পারে

আচ্ছা আচ্ছা ভালো থাকুন তাহলে আচ্ছা আচ্ছা চেষ্টা করবো তোমার খবরটা প্রেস করে দেওয়ার ঠিক আছে তবে ঠিক আছে হুম হুম